অনেক রকমের এক্সেরসাইজ করার করি এর ফলে এক্সেরসাইজ করতে করতে করা হয় এবার আবার আবার খানিকক্ষণ এক্সেরসাইজ করার পর আবার রান টান করি আমি ব্যায়াম করি অনেক রকমের ব্যায়াম আছে ব্যায়ামগুলো করি আস্তে আস্তে শরীরের কন্ডিশান বুঝে আরো নানা ব্যায়াম করি ব্যায়াম করার পরে আবার রান করি মাঠের মধ্যে ছুটতে থাকি ছুটতে থাকি রান টান করার ফলে আরো এক্সেসাইজগুলো করে সব কিছু সম্পূর্ণ করে আবার রান করতে করতে রান করতে করতে আসি ওখান দিয়ে এসে বাড়ি ফিরি